আমার জীবনের একটি সময় সেটা হলো বেশ কিছু দিন আগে আমার জীবনে এমনিতেই মেয়ে বন্ধুর তুলনায় ছেলে বন্ধু একটু বেশিই আছে আমি মেয়েদের বন্ধুদের মেয়ে বন্ধুদের কখনো অতোটা বিশ্বাস করি না যতোটা ছেলে বন্ধুদের করি হ্যাঁ এটা শুনতে অবশ্যই আশ্চর্য লাগবে কিন্তু এটাই বাস্তব তো আমি আমার যে ছেলে বন্ধুদের সাথে থাকি বা ঘুরি সেটা অনেক মানুষেরই চোখে লাগে অনেক মানুষে নানা রকম নানা কথাও বলে সেইগুলো আমি খুব একটা পরোয়া করি না কিন্তু যখন নিজের বন্ধুরা বা নিজের লোকেরা আঘাত দেয় সেটা কিন্তু লাগে তো আমি এমন কোনো একদিন যে আমার একটা ছেলে বন্ধুর সাথে বেরিয়েছিলাম তো সেটা আমার কোনো একটা মেয়ে বন্ধু দেখে দেখে সে তার ফ্রেন্ড সার্কেলে অনেকটা বাজে রকম একটা জিনিস ঘটিয়ে দেয় তো সেটার প্রভাব আমার বাড়িতেও পড়ে আমার বাবা মা সবাই জানতে পারে তো এতে জিনিসটা কি দাঁড়িয়ে যায় যে আমার একটা চিহ্ন মানে আমার একটা চরিত্র নিয়ে কথা উঠে যায় তো সেটা আমার শুনতে সত্যিই খুব খারাপ লাগে কিন্তু খারাপ লাগলেও আমি সেটার মোকাবেলা করি যারা আমার নামে এরকমভাবে বলে আমি তাদেরকে স্পষ্ট জিজ্ঞাসা করি যে আপনারা কিছু প্রমাণ দেখাতে পারবেন যে আপনারা এই যে আমার ব্যাপারে এই রকম কথা বলেন দেখুন আমার উপরে আঙুল তুলছেন সেটা ঠিক আছে কিন্তু আঙুল তোলার যে কারণটা সেটা তো একদম সঠিক হওয়া দরকার না শুধু শুধু একটা মেয়ের উপরে এরকমভাবে আঙুল তোলা তো যায় নি তো পরবর্তীকালে আমি জানতে পারি যে যেই আঙুল তোলাটা আমার দিকে হয়েছিলো সেটা আমার একটা কোনো মেয়ে ফ্রেন্ডের জন্যই হয়েছিলো মানে আমি যে মেয়ে বন্ধুকে কখনো পছন্দ করতাম না বা যেটুকু করেছিলাম সেটুকুও যে আমার ভুল ছিলো সেটা সে আমার প্রমাণ করে দেয় তো আমি যখন সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমি কী করবো আমার কী করা উচিত সেই সময়ে আমার যে ফ্রেন্ডকে নিয়ে আমার এরকম সমস্যা সেই আমার পাশে এসে দাঁড়িয়েছিল এবং বলেছিলো দেখ জীবনে কিছু ভালো বন্ধু খারাপ বন্ধু থাকে তো ভালো বন্ধুদেরকে তুই চিনতে না পারলেও তুই যে এখন খারাপ তোর যে খারাপ চেয়েছে তাকে তো তুই চিনতে পেরেছিস তাহলে তাকে তুই জীবন থেকে বাদ দিয়ে দে তো আমি তখন সিদ্ধান্ত নিই যে হ্যাঁ এটা করা দরকার কারণ ভালো জিনিসের থেকে খারাপ জিনিসটা বা খারাপ জিনিসের থেকে ভালো জিনিসটা অনেকটাই ভালো তো আমি চাইলাম যে শূন্য গোয়ালই আমার ভালো এঁড়ে গরুর থেকে তো আমি আমার একজন বান্ধবীকে আমার জীবন থেকে ত্যাগ করি